ভারতীয় মিডিয়া সম্পর্কে আমরা মনে করি যে সাংবাদিকরা সম্পূর্ণভাবে সব খবর সঠিক দেন না তারা কিছু খবর এমনভাবে পরিবেশনা করেন যাতে মানুষের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বের সৃষ্টি করেন কিছু খবর হয় যা শিক্ষামূলকভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চ মানদণ্ড অবলম্বন করে আমরা চায় ভারতীয় মিডিয়া এমনভাবে খবর পরিবেশনা করুক যাতে একটা সুন্দর সমাজ গড়ে উঠতে পারে কিছু বিখ্যাত চ্যানেল আছে এবং কিছু পত্রপত্রিকা আছে যেখানে সঠিক তথ্য দেখানো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারা সেই খবরের মধ্যে কিছু মিথ্যাকর খবর প্রচার করে থাকেন যার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় জনসাধারণকে যার ফলে জাতি ধর্মের মধ্যে নানা রকমের বিরোধ সৃষ্টি হয়ে চলেছে তাই প্রতি পদক্ষেপ পিছু বিভ্রান্ত ও চাঞ্চল্যকর সমাজে পরিণত হচ্ছে আবার কিছু এমন সংবাদপত্র আছেন যারা সত্যকে উদঘাটন করার জন্য জীবন উৎসর্গ করে থাকেন ভারতীয় মিডিয়া এই দুই ধরনের সংবাদপত্রের মাধ্যমে ভালো মন্দের সংবাদ পেতে থাকি